আমি এক সময় মামার সঙ্গে একটি কাজে গিয়েছিলাম সেখানে একসঙ্গে থাকতে আমার দুজনের খুবই সমস্যা হয়েছিল আমি যেখানে যাই মামা যায় না মামা যেখানে যায় আমি সেখানে যাই না এবং আমাদের দুজনেই কথা শেয়ার করাও অসুবিধা হয়েছিল একসঙ্গে থাকার কারণে যেহেতু মামা ভাগনা এবং আমাদের তো হচ্ছে কাজের ব্যাপার যেটা ছিল এবার দুইজন মিলেই আমরা সেটা শামিল হয়েছিলাম